হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ

ভালো হয়েছে ভালো লাগছে

হুম হ্যাঁ হ্যাঁ খুব এখন মডার্ন জিনিসের বেশি প্রচলন তো যার জন্য মডার্ন জিনিস কিছু তুললে মনে হয় ভালো হবে এখন বিয়ে বাড়ি হ্যাঁ নানা অনুষ্ঠানে সব নত নতুন নতুন ফ্যাশান সব জিনিসপত্র তো সেই সব দোকানের মধ্যে তুললে আমার মনে হয় এই লভ্যাংশটা বেশি বাড়বে হ্যাঁ হ্যাঁ

হুম হুম হু হু হুম হুম তাহলে আমিও এটাতে রাজি আছি এগুলো করলে খুব ভালো হবে তাহলে দুজনে আলোচনা করে নিয়ে একদিন আমরা বেরিয়ে যাবো যে মার্কেটিংয়ে কোথায় কোন জায়গায় কি এই সব জিনিসগুলো সেল হয় বা পাওয়া যায় সেগুলো আমরা একটু দেখবো দেখে পছন্দমতো জিনিসপত্রগুলো আমরা একটু পোশকগুলো সব নিয়ে আসবো তাহলে দোকানটা একটু ভালো মনে হচ্ছে আগের থেকে ভালো চলবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ও